আমাদের সংস্কৃতিতে মহিলাদের মাসিক চিকিৎসার কথা যদি বলা হয় তাহলে সে ক্ষেত্রে একটা কথা বলতে হয় একদম গোড়া থেকে যদি শুরু করা যায় তাহলে সে ক্ষেত্রে অনেক রকমভাবে সুবিধা পাওয়া যায় যেমন একদম প্রথম স্তর যেটা একদম বাচ্চা মেয়েদের স্কুল লাইফ থেকে শুরু করে যদি কোনোরকম কোনো সচেতনতা যদি দেওয়া হয় এবং প্রপার যদি এডুকেশন দেওয়া হয় তাহলে সে ক্ষেত্রে মনে হয় জিনিস যথেষ্ট রকমভাবে সহজ এবং সহজ হতে পারবে মানুষজন এবং এখনও মানুষজনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে এটি একটি অদ্ভুত একটা বিষয় কিন্তু সেটা সমস্ত স্কুলে এবং আমার মনে হয় যে স্কুলে ইন্সটিটিউটে এইগুলোর নিয়ে কথা বলা উচিত কথা বলা দরকার যাতে একটা নর্মাল লেভেলে যেন নেমে আসে ব্যাপারটা আমাদের সরকারি স্কুলগুলোতে এগুলো বলা হয় না এবং যদিও বাইরে থেকে সেমিনার অ্যারেঞ্জ করা হয় তাহলে সেক্ষেত্রে অনেক রকম খুব কম আসে যারা এরকম অ্যাওয়ারনেসগুলো দেয় বা কথা বলে এটার উপরে স্যানিটারি ন্যাপকিনস বা হাইজিনের ব্যাপারে তবে সেক্ষেত্রে প্রাইভেট স্কুলগুলো যারা ইংলিশ মিডিয়াম যারা ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেছে তাদের যথেষ্ট রকমভাবে এরম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যেখানে তাদের প্রথম থেকেই বোঝানো হয়েছে যে এটা কী এবং এটা কাউকে যেন কোনোরকম যারা ক্লাস ইলেভেনে যখন আসে ছেলেমেয়েরা অন্য স্কুল থেকে অন্য স্কুলে যেন এই অ্যাওয়ারনেসটা দেওয়া হয় যেন যাদের তাদের উপর কোনোরকম কোনো অকওয়ার্ড ফিল যেন না করানো হয় তাদের কোনোরকম কোনো যেন অস্বস্তি না করানো হয় এই বিষয়ে একটু সচেতনতা বৃদ্ধি করা হয় প্রাইভেট স্কুলে যেটা সরকারি স্কুলে হয় না তবে সেক্ষেত্রে এটা আমার মনে হয় আগামী দিনে আরও যথেষ্ট উন্নত হবে